পুরনো মিডিয়া এবং নতুন মিডিয়ার মধ্যে অনেক কিছু পার্থক্য দেখা যায় যেমন পুরনো মিডিয়ায় আগে যেরকম আমরা বিশেষ বিশেষ খবরগুলো আমরা শুধু জানতে পারতাম যে যেমন কোনো বড় বড় ঘটনা ঘটেছে সেগুলোই আমরা একমাত্র জানতে পারতাম টি ভিতে কিংবা রেডিওতে কিন্তু এখন না সমস্ত কিছুই বদলে গিয়েছে নতুনভাবেই সব কিছু প্রদর্শন করা হয় যেমন অনেক মানে লোকজন রাখা হয়েছে যাদেরকে বিভিন্ন প্রান্তে পাঠিয়ে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে আমরা বিভিন্ন খবর কালেক্ট করবে মানে ওনারা বিভিন্ন খবর কালেক্ট করতে পারেন যার জন্যে আমরা বিভিন্ন খবর এখন দেখতে পাই বিভিন্ন রকম খবর আমরা শুনতেও পাই রেডিওতে যার জন্যে নতুন মিডিয়া ও পুরনো মিডিয়ার মধ্যে সত্যি অনেক পার্থক্য যেখানে পার্থক্যগুলো খুবই ভালোভাবে দেখা যায় পার্থক্যর মধ্যে রয়েছে

এখন অনেক কিছুই ডিজিটাল হয়ে গিয়েছে যার জন্যে আমরা বাড়ি বসেই বিভিন্ন রকম খবর শুনতে পাই ছোট থেকে খুঁটি থেকে নাটি সমস্ত খবর আমরা শুনতে পাই নমস্কার